ইনস্টাগ্রাম এগুলো গুগল থেকে অনেক সময় অনেক কিছু মনের ভাব প্রকাশ করার জন্য যা যখন সার্চ করি না যান কিছু আসে চোখের সামনে সেগুলো থেকে কিছু কিছু ভালো লেগে যায় বা ফেসবুক দেখি যখন ফেসবুকে অনেক ফ্রেন্ডসরা অনেক কিছু আর পোস্ট করে সেগুলোকে দেখি বা ইউটিউব ইউস করি ইউটিউব থেকে অনেক কিছু শেখার চেষ্টা করি বা ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম থেকে বন্ধুবান্ধবরা বা নানান মানুষরা যখন নানান কিছু পোস্ট করে সেগুলোর মধ্যে নতুনত্ব কিছু আছে কি না সেগুলোকে খোঁজার চেষ্টা করি খুঁজে সেটাকে আমার কাজ আমার কীভাবে কাজে আসবে সেটাকে ভেবে চিনতে সে তারপরে কাজটাকে করি ভাবার জন্য ইনস্টাগ্রাম ফেসবুক গুগল এগুলো সত্যিই খুব সাহায্য করে যেমন ভালো দিকও আছে খারাপ দিকও আছে অবশ্য তো ভালোভাবে যদি কাজে লাগানো যায় না সেগুলোকে সত্যিই ভালো ভালোভাবে লাগালে নিজেরই ভালো হবে কিছু যেমন ফেসবুক থেকে কিছু হয়তো দেখলাম সেটার মধ্যে কী আছে নতুনত্ব কী আছে আমি কোনটাকে কাজে লাগাতে পারবো কীভাবে লাগাতে পারবো সেটাকে ভাবি ভেবে নিজের কাজটার মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করি সেটা